আমার প্রিয় মাছ হচ্ছে রুই মাছ আর এমনিতে মানুষরা তো সব মাছই মানে খেতে পছন্দ করে যেমন হচ্ছে রুই কাতলা ইলিশ ট্যাংরা মৃগেল মাগুর অনেক কিছুই মাছ রয়েছে যারা মানে খেতে পছন্দ করে আরও বড়ো বড়ো মাছ রয়েছে সেগুলো মানুষরা মানে খায় আর চিংড়ি মাছ রয়েছে গলদা চিংড়ি এগুলো রয়েছে যেগুলো মানুষরা মানে খেতে পছন্দ করে